ভারতে অনেক ধর্মীয়স্থান আছে যেমন উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের মন্দির গঙ্গাসাগরে কপিলদেবের আশ্রম তারপরে আছে মায়াপুরে ইস্কনের মন্দির শ্রীকৃষ্ণের মন্দির আমরা এই সব ধর্মীয় স্থানগুলিকে মাঝে মাঝে গিয়ে থাকি যেমন আষাঢ় মাসে রথের সময় জগন্নাথ দেবের স্নান যাত্রা খুবই একটি ধর্মীয় ব্যপার এই অনুষ্ঠানে শত শত হাজার হাজার লোক দূর দেশ থেকে আসে এ অনুষ্ঠানে আমরা সকলে যোগদান করে থাকি এখানে আমরা খুবই আনন্দ করি জগন্নাথ দেবকে নিয়ে স্নান যাত্রায় যাই সমুদ্রে স্নান করে তারপরে আমরা মন্দিরে যাই মন্দিরে গিয়ে মন্দিরে প্রসাদ খাই এগুলি একটি বিরাট ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় স্থানগুলিতে গিয়ে আমাদের খুবই আনন্দ হয় মায়াপুরে ইস্কনের মন্দিরে সেখানে তো মাঝে মাঝেই আমরা যাই সেখানে রাত্রেবেলা যে প্রার্থনা হয় নাম সংক্রীত্তন সংকীর্তন হয় ঠাকুরের তা দেখতে আমাদের খুবই ভালো লাগে তা দেখে আমাদের মন ভরে যায় এছাড়াও গঙ্গাসাগরে যে কপিলমুনির আশ্রম আছে ওইখানে গেলে তো আমাদের চারিপাশে গিয়ে দেখে মন খুব পরিষ্কার হয়ে যায় তাই আমরা ভারতের এই সব তাছাড়া অনেক ধর্মীয় অনুষ্ঠানও হয় যেমন দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা দুর্গা পূজা দুর্গা পূজা তো আমাদের একটি শ্রেষ্ঠ পূজা এই পূজাতে আমরা সবাই ঠাকুরের মণ্ডপে মণ্ডপে গিয়ে পাঁচদিন ঠাকুরকে নিয়ে খুবভাবে মেতে উঠি এই অনুষ্ঠানেও আমরা খুব আনন্দ করে থাকি